হ্যালো বলি প্রতিদিনের মতো তো আপনার কাছে সবজি নিতাম তো একটা বড়সড় উৎসব পালন করা হচ্ছে দিদি তো উৎসবে একটু বেশি পরিমাণে সবজি প্রয়োজন তো আপনার কাছে কী কী সবজি আছে আচ্ছা নিত্য প্রয়োজন যেটা প্রতিদিন আমরা ক্রয় করতাম তার থেকে একটু বেশি লাগবে তো বেশি পাওয়া যাবে তো আচ্ছা আ আলু প্রয়োজন পনেরো কেজি আছে আপনার কাছে আচ্ছা আলু কত কেজি প্রতি কত ধরছেন প্রতিদিন তো আপনার কাছে পনেরো টাকাই নিচ্ছি একটু তো বেশি নিচ্ছি একটু কমান না একটু কমাতে হবে আমি তো একটু বেশি নিচ্ছি আচ্ছা বাঁধাকপি আছে বাঁধাকপি কত কিলো ধরবেন দশ টাকা তো কুড়ি কেজি প্রয়োজন আছে আপনার কাছে টাটকা তো আচ্ছা তো একটু কম করে দেবেন ডিম আছে আপনার কাছে ডিম কত ধরছেন কিলো প্রতি ডিম ডিম ডিম যেটা সে সুতির পাড়া ডিম কুড়ি টাকা ঠিক আছে পাঁচশো করে দেবেন ডিমটা হাঁ হাঁ লিখে নিন একটা ফর্দ করুন আলু আলু পনেরো কেজি বাঁধাকপি দশ কেজি ডিম আড়াইশো আচ্ছা গাজর পাঁচশোই করে দিন পাঁচশোই করে দিন গাজর আছে আপনার কাছে গাজর কত ধরছেন আচ্ছা একটু কম করে দেবেন হাঁ হাঁ এক এক এক কেজি করে দেবেন ধরুন সবজির সঙ্গে তো আর প্লেট ফ্লেট করতে হবে পেঁয়াজ টেয়াজ দিয়ে ওটা তাহলে এক কেজিই করে দেন হাঁ হাঁ বিট বিট বিট পাঁচশো করে দেবেন টাটকা হবে তো হাঁ না অনেকদিনের মাল আপনার কাছে বিটগুলো না এটা তো উৎসব না এটা টাটকা টাটকা ইয়ে করতে হবে হাঁ হাঁ হাঁ ঠিক আছে ঠিক আছে হাঁ আচ্ছা ইয়ে শুঁটি পাওয়া যাবে হ্যাঁ কত ধরবেন ও অর্ডার করবেন না আচ্ছা একটু কম করে করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পেঁয়াজ আছে আপনার কাছে পেঁয়াজ পেঁয়াজ কত ধরছেন কিলো প্রতি কুড়ি টাকা ও আমাদের পাশের গ্রামে তো দোকানদারের কাছে আলোচনা করলাম ও তো বলছে আঠারো টাকা করে না না ও তো আমাকে আমাকে তো দেখালো ও তো একদম লাল একদম টকটক করছে আর পেঁয়াজের খোসাগুলো পেঁয়াজের খোসাগুলো একদম দেখছি ভালো কাঁচা নয় পাকা না না একটু একটু কম করে দেবেন হাঁ হাঁ হাঁ ঠিক আছে আদা আছে আপনার কাছে হাঁ আদা কত ধরছেন ষাট টাকা কিলো ঠিক আছে পাঁচশো করে দেবেন আর রসুন আছে রসুন রসুনও পাঁচশো করে দেবেন কত ধরছেন চল্লিশ টাকা একটু কম করে দেবেন এখন তো কাঁচা রসুন কাঁচা রসুন বিক্রি হচ্ছে পাকা নয় তো ওজনটা ওয়েটটা

আচ্ছা কী কী লাগবে আর কী কী লাগবে বলুন তো ফর্দটা একবার পড়ুন আর কী কী লাগবে আমাকে বলুন আর কিছু ভুল হয়ে গেছে কি ঠিক আছে ওখানে আলোচনা হবে রাখছি ঠিক আছে রাখছি ওখানে এবার আলোচনা হবে গিয়ে ঠিক আছে